আমি মাছ ধরার সফল ভ্রমণের জন্য কী দরকার বলে মনে করি আমি যখন মাছ ধরি সেই মাছ ধরাতে যদি সফল হতে চাই এমনি শুধু বঁড়শি বা ছিপ নিয়ে গেলেই হবে না মাছ ধরতে গেলে বঁড়শি ছিপও যেরকম দরকার তেমনই বঁড়শি ছিপের সাথে সাথে আটা পাঁউরুটি বা নানান আরও যা যাবতীয় চার আছে সেই চারগুলি নিয়ে গিয়ে মাছ ধরতে হবে যেমন প্রতিটা মাছের আলাদা আলাদা চার আছে যেই মাছ ধরতে চাইবে সেই মাছের যেমন সিলভার মাছের আলাদা চার কাতলা মাছের আলাদা চার পোনা মাছ রুই মাছ বা সাইপেরাস মাছ সব মাছের আলাদা আলাদা চার আছে সেই চারা দিয়ে সেইভাবে টোপ ফেলতে হবে যেমন সিলভার মাছের টোপ ভাসিয়ে দিলে সিলভার মাছ খায় এবং অন্যান্য মাছ যেমন নিচে ফেলে দিলে মাটিতে পড়ে যায় জলের নিচে সেইগুলি খায় তেমনই সেইমতো ভাবে ফেলতে হবে বা একটি নির্দিষ্ট সাদা ফাতনা রাখতে হবে যাতে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি মাছটা টোপটা গিলছে তখনই হিঁচে মাছটাকে তুলে নিতে হবে এবং আমরা স্লোগান গাই মাছ ধরার সাথে বা আমাদের সাথে যারা মাছ ধরবে বা যারা দেখবে তারা যাতে উৎসাহিত হয় বা উৎসাহ পেয়ে তারা যেন আমাদের সাথে মাছ ধরতে তার পরের দিন থেকে আসে সেই স্লোগানটি হলো যেমনই এরকম আমরা কিছু স্লোগান গাই যেমন সেই স্লোগানের মাধ্যমে সবাই উৎসাহিত হয় বা তাদের উত্তেজনা বাড়ে যাতে সেই উৎসাহিত হওয়ার ফলে তারা যেন এরকম আমাদের মতো মাছ ধরে যাতে সবাই মাছ ধরাতেও পারদর্শী হয়ে যায়